আমি ক্রোমা থেকে একটি পাওয়ার ব্যাঙ্ক কিনেছিলাম সেটি খুব ভালো তার ব্যাটারি ক্ষমতা অনেক উন্নত সেটি খুব ভালো কাজ করছে